হ্যালো কে বলছেন হুম বলুন হ্যাঁ আপনার আমাদের এখানে কোম্পানির হয় এখন দানা আছে কুমড়ো দানা শসা দানা লাউ দানা এবং ঢ্যাঁড়স আছে উচ্ছে আছে কি লাগবে বলুন

দানা আমার কাছে শুনুন আমাদের কোম্পানির দানা খুবই ভালো আপনাদের আশেপাশে লোককে জিজ্ঞেস করে দেখবেন এই কোম্পানির দানাটা খুবই ভালো ঠিক আছে আপনি একবার নিয়ে দেখুন ঠিক আছে আপনার শসা দানা আছে পঞ্চাশ পঞ্চাশের দামটা পঞ্চাশ গ্রামের দাম আড়াইশো টাকা একশো গ্রামের দাম দিলে একশো গ্রামের দিলে সাড়ে চারশো টাকা আপনি ও যদি বেশি নেন আরও দাম কম হবে না ফলন আমাদের এরকম ভালো হবে এবার আপনাদের গাছটা ট্রিটমেন্ট করতে হবে সার্ভিস দিতে হবে